আমি মোবাইল ফোন ব্যবহার করি এবং মোবাইল ফোন এখন আমাদের পৃথিবীতে একটি সবথেকে একটা প্রধান যন্ত্র হয়ে উঠেছে এখন মোবাইল ফোন দিয়ে আমরা অনেক কিছুই ব্যবহার করছি এখন মোবাইল ফোন দিয়ে যে কোনো মেসেজ পাঠানো মোবাইল ফোন দিয়ে সবার সাথে যোগাযোগ করা সবকিছুই এখন মোবাইল ফোন দিয়ে হচ্ছে